প্রথমেই বলি ছো দৌড়ানো জগিং করা এগুলো ঘুম থেকে উঠে যেমনি আমাদের রোজকার টাস্ক থাকে একটা শরীরের যত প্রতি যত্ন নেওয়ার আর তেমনি শরীরে দৌড়ানো জগিং ছাড়াও আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য আমাদের কিন্তু একটুখানি হাঁটাহাঁটি করা বাগান পরিষ্কার করা একটু গার্ডেনিং করা ঘরের টুকটাক একটু কাজকর্ম করা প্রাণায়াম করা বিভিন্ন ধরণের যোগা করা এইগুলো কিন্তু করে কিন্তু আমরা শরীর কিন্তু ঠিকঠাক রাখতেই পারি যেরম সবার সব সময় কিন্তু এই দৌড়ানো জগিং করা এইগুলো কিন্তু সময় কিন্তু হয়ে ওঠে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু তা আমরাও কিন্তু যেযেহেতু সময় হয়ে ওঠে না সেই ক্ষেত্রে আমরা একটু সকালে না হোক বিকেলে হোক আমরা কিন্তু একটুখানি আধঘন্টা একঘন্টা আমরা কিন্তু হাঁটাহাঁটি করে থাকি এই গাছপালা নিয়ে একটুখানি পরিচর্চা কিন্তু করে থাকি অনেক সময় কিন্তু আমরা কিন্তু এই মনে যদি হয় যে না ঠিক আছে এগুলো করার আমাদের সময় হচ্ছে না তো আমরা এই যো ঘরের টুকটাক কাজকর্ম করে একটু বাজারহাটে বেরিয়ে আমরা কিন্তু শরীর চর্চা কিন্তু করতেই পারি তো আমাদের শরীর চর্চা করতে হলে যে আমাদের দৌড়াতেই হবে জগিং করতেই হবে এটা কিন্তু না সেটা কিন্তু যে কোনো কারণেই কিন্তু আমরা শরীর চর্চাটা কিন্তু করে থাকতে পারি অনেক সময় মনে হচ্ছে আমার এখন সময় নেই মর্নিং ওয়াকে যাওয়ার কিংবা দৌড়ানোর তো সে ক্ষেত্রে যদি মনে হয় যে আমার বাচ্চাটা কিংবা আমাদের হয়তো বোনের কিংবা ভাইয়ের ছেলে মেয়ে হয়তো স্কুলে যাচ্ছে ওকে একটু বাসে তুলে দিতে হবে কিম্বা ওকে একটু স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে তো আমরা সেটাও যদি সাইকেলিংয়ের মাধ্যমে কিংবা আমরা যদি একটু হেঁটেও যদি দিয়ে আসি তো সে করেও কিন্তু আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ঠিকঠাক থাকবে